তুমি কি পৌঁছে গেছ দোকানে আচ্ছা তাড়াতাড়ি ঢোকো আচ্ছা তাড়াতাড়ি ঢোকো কারণ প্রতিদিন দশটার মধ্যে দোকান খুলবে কেন আমি অনেক কষ্ট করে এই দোকানটা করেছি হ্যাঁ আচ্ছা আর এটা ভালো করে জেনে রাখো আমি অনেক কষ্ট করে এ জামুরিয়ায় এই দোকানটা তৈরি করেছি কারণ শহরে যেরকম তুমি যেখান থেকে আসো আসানসোল শহরে যেমন শাড়ি জামাকাপড় যাই কেনো যা দাম ওখানে দোকানে কিন্তু সেটাই নেয় কিন্তু আমার এইখানে কিন্তু গ্রামের দোকান তো তাই তুমি চেষ সবসময় চেষ্টা করবে যে দাম সেই দাম নিতে না পাঁচ শতাংশ কম করে ছাড় দেবে সবাইকে যে দামটা ওখানে লেখা আছে সব শাড়ি জামাকাপড়ের মধ্যে দাম লেখা আছে তার থেকে তুমি পাঁচ শতাংশ কমিয়ে দেবে হ্যাঁ গুণগত দাম যেরকম শাড়ি সেরকম জিনিসপত্র যা আছে সব সেরকমই দাম আছে তালিকা কোনও তৈরি করার দরকার নেই কারণ যা দাম থাকবে সেগুলো সমস্ত লেখা আছে সেটা দেখে তুমি ফাইভ তুমি তো পড়াশোনা শিখেছো তো ফাইভ পা পা পাঁচ শতাংশ তুমি সেটার দাম কমিয়ে তাদেরকে বিক্রি করবে ঠিক আছে এটাকে এটা তুমি সবসময় মাথায় রেখো আর এরপরের দিন থেকে তুমি কিন্তু দশটার মধ্যে ঢুকো ঠিক আছে আর আমি এ আর আমি একটু পরে আমি একটু পরেই দোকানে ঢুকছি ঠিক আছে